আমার প্রিয় বিষয়বস্তু হল বই পড়া গান গাওয়া নাচ করা আঁকা খেলাধুলা করা আমি যদি সারাজীবনের জন্য শুধুমাত্র একই ধরনের বই পড়ি তাহলে আমার মধ্যে একাকীত্ব চলে আসবে এবং আমার ওই বইটির প্রতি একঘেয়েমি হয়ে থাকবে আমি সাম্প্রতিককালে পথের পাঁচালী বইটি পড়েছি যেটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত